হ্যাঁ আমাকে ক আমাকে কি কখনও বাংলা থেকে বা বাংলা ভাষায় কিছু অনুবাদ করতে হয়েছে কি না এবং অভিজ্ঞতা কেমন ছিলো সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো হলো আমাকে এই বছর দুয়েক আগের কথা তো তখন আমি একটি পরীক্ষা দিতে বসেছিলাম তো সেখানে আমাকে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করতে হয়েছিলো বা সেখানে কোশ্চেন ছিলো যে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করো তো সেখানে তখন আমি প্রায় আমি বেশি দিন হলো সংস্কৃত পড়ি না পড়ি নি তো আমার সেই সম্বন্ধে জ্ঞান খুবই কম ছিলো কিন্তু অনুবাদ করতে পারতাম মোটামুটি তো অতটাও ভালো পারতাম না তো তখন পরীক্ষা দেওয়া আরো পরীক্ষার্থীরা আমার পাশে যারাও ছিলো তারা ভালোই লিখছিলো তো আমি তখন লিখতে পারছিলাম না এবং তারপর আমি যেগুলো করার চেষ্টা করছিলাম একটা দুটো করছিলাম এবং তারপর আমি স্যার কিছুটা স্যারের সাহায্য এবং কিছুটা অন্য পরীক্ষার্থীদের সাহায্য নিয়ে আমি সেগুলো স করে দিই মানে আমি আমি প্রায় ঠিকঠাকই প্রায় করে দিই একা এক আধটা ভুল হলেও বা আমার ওই ন্যূনতম জ্ঞানে এক আধটা ভুল হলেও বাকিগুলো কিন্তু সঠিক ছিলো রেজাল্ট বেরোনোর পরে আমি দেখতে পেয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা খুবই খুবই ভালো নয় খুবই খারাপও নয় তো পরীক্ষা দিয়ে আসার পর আমারও ভয় লাগছিল যে আমার নম্বর ঠিকঠাক আসবে তো যে আমি ঠিকঠাক ওগুলো করতে পারলাম তো তারপরে দেখি ওগুলো সব ঠিকই হয়ে যায় এবং তারপর আরো একটা ঘটনা এইটা প্রায় তিন চার বছর আগের কথা হবে তো এইগুলো আমার আমাকে একটা দিয়েছিলো যে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করো তো সে ক্ষেত্রে আমার ইংলিশে জ্ঞান ছিলো অত্যন্ত কঠিন মানে অত্যন্ত ভালো ছিলো তো সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার কোনো স অসুবিধাই হয় নি তো যখন আমাকে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করতে দেওয়া হয় তখন আমি খুব সহজেই করে দিয়েছিলাম তো এই অভিজ্ঞতাটা ছিলো আমার অত্যন্ত মজার তো সমস্ত পরীক্ষার্থীদের থেকে আমি স সবথেকে তাড়াতাড়ি ইংলিস পেপারটি কমপ্লিট করে দি এবং ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করে করায় যে নম্বর ছিলো তাতে ফুল মার্কস পেয়েছিলাম